হ্যাঁ ভালো আছি আপনি কোথা থেকে বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমার বাড়িতে আপনি কি শিখতে চান ও এ ভারতনাট্যম বিভিন্ন ধরনের নাচ আছে আপনি এখানকে আসবেন এসে দেখবেন না যেরকম কোর্স আছে সেরকমই সেরকমই ফিস নেওয়া হয় আমাদের সব বারই খোলা থাকে রবিবার শুধু বন্ধ থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আসবেন না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে

হ্যাঁ ঠিক আছে হুম